আমি কৃষকের আত্মহত্যা নিয়ে কিছু কথা বলতে পারবো কারণ কৃষকরা হচ্ছে প্রথমেই খুব পরিশ্রম করে তারা দিনরাত মাঠে ঘাটে পরিশ্রম করে একটা একটা চাষ করার সময় তারা দিনরাত ওই মাঠে কাদায় বর্ষায় বিশেষ করে ধান চাষ করার সময় তারা সারা দিন রাত বৃষ্টিতে ভিজেই ধান চাষ করে কিন্তু সে ধান যখন উঠবে তখন কৃষকের বাড়িতে প্রচুর কষ্ট করে ধানটা তোলা হল কিন্তু ধানটা তখন দাম দিল না দোকানদার কম দামে কিনে নিল তখন সেই কৃষকের ঘাটতি পড়ছে সেরকম যাচ্ছে আলু চাষে আলু চাষও করতে প্রচুর খরচা এক এক বিঘা আলু চাষ করতে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা খরচা হয় এক এক জায়গায় তাহলে যখন আলুর দাম একেবারেই কম হয় তখনও কৃষকের সেই ঘাটতি পড়ছে তাহলে আমাদের ফসলের যদি সব কিছুই দাম কম হয় কিন্তু আমরা যখন ওই ফসলই বাজার থেকে কিনে খেতে যাই শাক সবজি চাল আলু গম ইত্যাদি তখন ওগুলো কিন্তু প্রচুর পরিমাণে দাম থাকে তাহলে আমাদের জিনিসের দাম নেই কিন্তু বাজারে কিনতে গেলে আমাদেরকে দাম দিয়ে প্রচুর কিনে খেতে হয় তখন আমরা ওইগুলো থেকে প্রচুর কষ্ট পাই কারণ আমরা পায়ের ঘাম মাথায় ফেলে একটা কৃষক যখন চাষবাস করে তখন তার খুব কষ্ট হয় যখন দাম না পায় তখন সে দেনার দায়ী হয়ে যায় তাই সে আত্মহত্যা করতে বাধ্য হয় দেনাদারের কাছ থেকে মুক্তি পাওয়ার